আমি আমার সন্তান বা প্রিয়জন বন্ধুবান্ধব কেউ যদি ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে চায় আমি বলব হ্যাঁ করার করতে পারিস ভালো ব্যাঙ্কিং সেক্টরে একটা আলাদা প্রফেশান আছে আলাদা সম্মান আছে যে ব্যাঙ্কিং সেক্টরে কাজ করলে আলাদা একটা ভালো ফেসিলিটি পাওয়া যায় বিভিন্ন মানুষের সঙ্গে এ কানেক্টেড করা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রবলেম থাকে কী করবে অনেক মানুষ বুঝতে পারে না ব্যাঙ্কিংয়ে এসে বিভিন্ন মানুষের হেল্প নিতে চায় যে এটা করলে ভালো হবে কি না হবে না সে দিক থেকে ব্যাঙ্কিংয়ে কাজ করা অনেকটা ভালো উপযুক্ত বলে আমি মনে করি আর অনেক মানুষেরকে সঙ্গে কথা বলে অনেক মানুষেরকে ভালো সাজেশান দেওয়া যায় ব্যাঙ্কিং কাজ অবভিয়াসলি একটা সম্মানের একটা ভালো ওয়েল এডুকেটেড মানুষও আসে যেমন একটা নর্মালি যারা রিটেল লাইনে আছে যারা সেলসে আছে তারাও ব্যাঙ্কিংয়ে আসতে হয় ব্যাঙ্কিংয়ে বিভিন্ন প্রফেশন আছে বিভিন্ন ভাগ আছে ডিপার্টমেন্ট আছে তারাও ব্যাঙ্কিংয়ে আসতে পারে ব্যাঙ্কিংয়ে কাজে আসাটা খুবই সম্মানজনক এবং সবাই হয়তো বাইরে থেকে দেখে মনে হয় ব্যাঙ্কিং কাজ করতে পারবে না বা করা যেতে পারে না কিন্তু ব্যাঙ্কিং কাজে যারা ঢুকেছে তারা ও খুব ভালো স্যাটিসফাই ব্যাঙ্কিং কাজ করে আমি তো আমার পছন্দ যদি কোনো মানুষ সাজেশান চায় ব্যাঙ্কিং কাজে এই লাইনে আসবে কি আসবে না আমি বলব হ্যাঁ আসতে পারে খুব ভালো এবং খুব ভালো ফেসিলিটিও আছে কাজের দিক থেকে সবাই সব রকমের মানুষই এখানে করতে পারে তবে হ্যাঁ একটু হার্ড ওয়ার্ক তো করতেই হবে এখনকার হার্ড ওয়ার্ক না করলে তো আর কোনো জায়গায় সেইভাবে পারফরমেন্সটাও দেখানো না যেমন হার্ড ওয়ার্ক আছে তেমন মাইন্ড স্যাটিসফাই স্যালারি সব কিছুর দিক দিয়েও বেনিফিটও আছে